ভারতের ইতিহাস বলতে আমি বুঝি আমাদের দেশ ইংরেজদের অধীনে ছিল আমাদের বিপ্লবীরা অনেক লড়াই করে অনেক রক্ত ঝরিয়ে তারা আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে স্বাধীন স্বাধীনভাবে ফিরে পেয়েছে তো এ এইভাবে দেশকে এই র অনেক রক্ত ঝরিয়ে দে এই দেশের রূপ দিয়েছে আমার জানা গর্বিত ঐতিহাসিক মুহূর্ত হল ক্ষুদিরাম বসু সে অনেক ক্ষুদিরাম বসু দেশকে মা ভেবে অনেক ছোটবেলায় তার জীবন দান করেছিলেন এবং আমার পছন্দের ব্যতিক্রমী নেতা বলতে আমি বুঝি গান্ধীজিকে